হ্যাঁ বলো দিদি কেন ফোন করলে বলো রাতের খাবার নিয়ে আসব বল কী নিয়ে আসব কষা মাংস কষা মাংস আমাদের এখানে ভালো পাওয়া যায় ওই মাহাতো স্টলটায় তো কি ওখান থেকে নিয়ে আসব আর ও শুধু কষা মাংস নিয়ে আসব আর আর কিছু নিয়ে আসব কি কিছু রুটি আর কষা মাংস ও কষা মাংস ছাড়া আর কি কিছু হবে মানে শুধু কষা মাংস নিয়ে আসব কষা মাংস ওই দোকান ছাড়াও আরেকটা দোকানে ভালো পাওয়া যায় মানে আচ্ছা ও কি শুধু মাংস কিনে মানে তুই রান্না করবি না কষা মাংসই কিনে নিয়ে আসব আমি কষা মাংস কিনে আনবো কিন্তু অনেক সময়ই এখন রেস্টুরেন্টে বাসি খাবার দিয়ে দিচ্ছে যদি বাই চান্স বাসি খাবার হয় তারপর আমাদের পেট খারাপ হয়ে যায় তখন ওটাই বলছি কী করে দেবে অনেক সময় দিয়ে দেয় না এখন এখন মাংস বাকি মাংস দিয়ে দিয়ে পেট খারাপ করলেও তো আরেক হবে কিনবো না না আমি তাহলে নিয়ে আসছি ঘরে একবার তুই গরম করে দিবি ওইটাই কিনব আচ্ছা এখন তো এখন তো কষা মাংস খাসির হলে পরে খাসি খাসির হলে জিজ্ঞেস করছিলাম সাড়ে চারশো টাকা প্লেট আর ব্রয়লার হলে দুশো টাকা প্লেট ওই ওই কি নিয়ে যাব খাসি না ব্রয়লার আমার কাছে টাকার কোনো অসুবিধা নেই টাকা আছে কোন কোনটা তুই বল না না দেশি মুরগি নিয়ে যাব দেশি মুরগি মনে হয় সাড়ে তিনশো টাকা প্লেট যেটা তুই কোনটা খাবি বল তোর কোনটা ভালো লাগে দেশিটাই নিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ দেশিটা দেশিটা অনেকদিন খাওয়া হয়নি দেশিটা ভালো দেশিটা সাড়ে তিনশো টাকা প্লেট ওই ক প্লেট নিয়ে যাব কুড়ি প্লেট কুড়ি প্লেট কী হবে একটা প্লেটে অনেক বেশি থাকে আমাদের ঘরে সদস্য পঁচিশজন মতো পঁচিশজনে কুড়ি প্লেট দরকার নাই একটা প্লেটে প্রায় পাঁচ ছ পিস থাকে ক পিস ক প্লেট নিয়ে যাব তুই বল না এটা মাংস তো কালকে খেতে নাই না ওটাই প্রবলেম আর মাংস গরম করে বারবার খেতে নাই একবার গরম করলে ঠিক আছে কিন্তু বারবার খাওয়াটা উচিত নয় কী করব কম করেই আনব তাহলে মনে হয় দশ প্লেট লেগে যায় নাকি দশ প্লেট হলে মনে হয় ভালো হবে আচ্ছা ঠিক আছে আমি দশ প্লেট নিয়ে আসছি ঠিক আছে রাখ